নাচ নাচ করতে নাচতে কেন যায় মানুষ যে নাচ করতে গেলে প্রত্যেক শরীরে ব্যায়াম হয় ব্যায়াম হলে তাদের প্রত্যেক শরীরে তাদের ভালো লাগে সেটা সকলেই আনন্দ থাকে আনন্দ এই জন্যই থাকে প্রত্যেক শরীরে নাচ করলে সকলের সাথে ঠিক থাকা যায় বা নাচ করলে শরীরে সবই ব্যায়াম হয় ব্যায়াম হলে তাদের নাচ করতে তাদের ভালো লাগে তাদের একটা শরীরের প্রত্যেকেরই যে যে কেউ শিখতে যায় বা যে নাচ করে তার ভালো লাগে যে সেটা শরীরের পক্ষে ভালো বা ব্যায়াম করাও হয় তার মনে খুশিও থাকে বা এটা একটা আনন্দ